আমি গতবার ওই মেলা থেকে একটা জুটের ব্যাগ কিনেছিলাম কিন্তু ব্যাগটা দেখতে ভীষণ সুন্দর ছিল তাই আমি ওইটা কিনলাম কিন্তু যখন আমি নিয়ে এলাম কিছু জিনিস ঢুকিয়ে অবশ্যই নিয়ে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখলাম ভিতর থেকে কিরকম একটা রোঁয়া ওঠার মতন যেহেতু জুটের সেই রোঁয়াগুলো আস্তে আস্তে খুলতে শুরু করল গুঁড়ো গুঁড়ো পড়ে গেলো এবং যে একটা আস্তরন ছিল সাদা ভীষণ পাতলা সেটাও তো ছিঁড়ে ফেটে একাকার হয়ে গেলো মানে ভেতরে ভালো ভালো জিনিসগুলো রেখে তার সেই যেন মর্যাদা আমি দিতে পারলাম না এইরকমই একটা মনে হল তারপরে যখন ওইটাকে আরও এদিক ওদিক করে ধুয়ে একটু পরিষ্কার করলাম তারপরে দেখছি ব্যাগের যে সেলাই যে সুন্দর কাজ ছিল সেগুলো উঠে মুছে তার যে ফেব্রিক সেগুলো একদম ধুয়ে মুছে একাকার হয়ে গেলো তা ব্যাগটা ভীষণ আমার কাছে অপছন্দের হল এবং ব্যাগটা আমার কোনো কাজেই আর আসবে না বলেই আমি ধরে নিয়েছি